আমার নিজস্ব অধীনে দুটি বাইক আছে যেগুলোকে আমি বাইক বা মেশিন বলে ভাবি না আমি তাদের আমার দেহের অংশবিশেষ বলেই মনে করি আমরা যেমন আমাদের দেহের যত্ন নিই প্রতিদিন তেমনই একটি বাইক বা যে কোনো একটি গাড়িকে প্রতিদিন অল্প কিছু পরিষেবা করলেই যথেষ্ট আমার বাইক দুটি আমি সময় মতো সার্ভিসিং করাই তার ইঞ্জিন অয়েল ব্রেক অয়েল ব্রেক শ্যু সময় মতো করে পাল্টাই প্রতিদিন বাইক চালানোর পর হালকা কাপড় দিয়ে মুছে দিই যাতে ধুলোবালি অনেকটা সময়ের জন্য না বসে যায় এছাড়াও প্রতিদিন বাইকের টায়ার চেক করা বা চেন লুক চেক করা ও কতটা পেট্রল আছে তার পরিমাণ মেপে নিই রাতে গাড়ি ডবল স্ট্যান্ডে রেখে কভার দিয়ে ঢাকা দিয়ে রাখি যাতে বাইরের ধুলোবালি এসে না জমা হয় প্রতিদিন অল্প অল্প করে যত্ন নিলেই বাইক ভীষণ ভালো থাকে এতে বাইক রাইডিং বেশ উপভোগ্য হয়ে ওঠে বাইক রাইডিং বা লং ডিস্টেন্স রাইডিং অনেক সময় ক্লান্তিকর হয়ে ওঠে বিশেষ করে গরমকালে এমন সময় অনেকক্ষণ একভাবে না চালিয়ে ছোটো ছোটো বিরতিতে নিয়ে চালানো উচিত কোনোভাবেই যেন শরীরের ওপর ধকল না যায় লং ডিস্টেন্স রাইডিং আমার কাছে এক অন্যতম গুরুত্ব পায় প্রায় প্রতিদিনই আমি স্বপ্ন দেখি যে দূর দূরান্তে গাড়ি নিয়ে ছুটে চলেছি এটা একটা অন্যতম নেশাও বলা যায় ইতিমধ্যেই আমি বাইক নিয়ে গুরুডংমার লেক সিকিম মেঘালয় অরুণাচল প্রদেশ সান্দাকফু ঘুরে এসেছি এই সময়ে এই সমস্ত ভ্রমণে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা নিজের এবং নিজের গাড়ির খেয়াল বা যত্ন রাখা সতর্কতা বলতে যে যে জিনিস বোঝায় তার সব থেকে গুরুত্বপূর্ণ হল রাইডিং গিয়ার্স যেমন হেলমেট বুটস আর্ম ও নি গার্ডস ইত্যাদি অবশ্যই যাওয়ার আগে ভালো করে সার্ভিসিং করে নেওয়া উচিত বাইক যাওয়ার আগে সুন্দর করে সমস্ত কিছু দেখে নেওয়া উচিত তার বিভিন্ন পার্টস যেমন ব্রেক প্যাড চেন ক্লাচ এগুলো পাহাড়ের আঁকা বাঁকা পথে চালানোর জন্য যত সম্ভব মনোযোগ দিয়ে গাড়ি চালানো উচিত